হ্যাঁ আমি জামাকাপড় সেলাই বা আসন আসন সেলাই কাঁথা সেলাই করে আমার জী জীবিকা নির্বাহ করেছি এখন আমি বয়স হয়ে গিয়েছে যার জন্য চোখে একটু কম দেখি যার কষ্ট অসুবিধে হয় কিন্তু করতে হয় মাঝে মধ্যে করি বিশেষ করে কাঁথা সেলাই এই কাঁথা সেলাইটা আমি করি একটা কাঁথা সেলাই এ ঠিক ঠিকঠাক করে পনেরো কুড়ি দিন কিছু এক মাস এক মাসের সময় লেগে যায় একটা কাঁথা তৈরি করলে তিনশো টাকা কখনো চারশো টাকা বড় কাঁথা হলে সাত আটশোর উপর নিয়ে পাই এই দিয়ে জীবিকা চলে যায় আমি কাঁথা সেলাইটা মন থেকেই করি যখন দীর্ঘ সময় বসে কাজ করি তার পরে উঠে দাঁড়াতে গেলে কোমরে বাতের ব্যথা হাঁটুতে ব্যথা হাড়ে অপারেশন হয়েছে যার জন্য আমি মোটামুটি একটু দাঁড়িয়ে বসে করতে পারি এই জিনিস থাকলে করতে গেলে কোমড়ে ব্যথা ও শরীরে শরীর ক্লান্ত চোখের চোখের একটা ক্লান্ত ভাব অনু অনুভব করা যার জন্য আমি সব কাজ করি না যখন সময় পাই তখন একটু আধটু কাজ করি